হ্যাঁ পশ্চিমবঙ্গে দর্শকরা তাদের সময় কাটাতে ভ্রমণের বিভিন্ন পরিকল্পনা করে থাকেন এখানে বিখ্যাত কিছু পর্যটন কেন্দ্র আছে যেগুলি হলো দিঘা পুরী মন্দারমণি তাজপুর সুন্দরবন মুর্শিদাবাদ দার্জিলিং বোলপুর শান্তিনিকেতন মৌসুমী আইল্যান্ড ইত্যাদি ইত্যাদি এই সব জায়গায় মানুষ নিজের মনোরঞ্জনের জন্য যায় দিঘাতে এমন অনেক জায়গা আছে যেখানে বনফায়ার হয় গান বাজনা হয় কাবাব খাওয়া হয় কাঁকড়া খাওয়া হয় সামুদ্রিক মাছ খাওয়া হয় সুন্দরবনে লঞ্চে করে ঘোরা যায় মাতলা নদী গোসাবা নদীর রাত্রিবেলার সৌন্দর্য উপভোগ করে মানুষ এছাড়া বাঘ কুমির তো আছেই দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষ যোগ দেয় চা বাগান দেখা সে পাহাড়ি অঞ্চলের মানুষদের মতো সাজগোজ করা চা পাতা তোলা সবেতেই অংশগ্রহণ করে শান্তিনিকেতনে সোনাঝুরি বনে বাউল দলের সাথে যোগদান করে তারা সাঁওতালিদের সাথে নাচ করে বিভিন্ন আমোদ প্রমোদে মানুষ এইভাবেই মেতে ওঠে